পেট্রোলের দাম বৃদ্ধি যদি হয় তাহলে হ্যাঁ বাইকিংয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো সুবিধা হয় না কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয় আর পেট্রোল সবাই পেট্রোল ডিজেল মিলিয়ে মিশিয়ে সবার ভরতে হয় এটা আমি মনে করি এটা অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে পরিবেশের জন্য ক্ষতিই হয় তো পেট্রোলের দাম বৃদ্ধি এটা তো কেউই চাইবে না সে যাইই হোক পেট্রোলের জন্য বাইক চালানোটা যে কতটা পরিবেশের ক্ষতি হয় সেটা আমি মানি আর পেট্রোলের দাম বৃদ্ধি হয়ে গেলে সবাই বাইক চালাতে পারবে না সবাই সবাই তো আর ট্রিপে যায় না সবাই ঘুরতে যায় না কেউ কেউ কাজে যায় কেউ যে যার ডিউটিতে যায় তো পেট্রোলের দাম অবশ্যই কমানো দরকার আর পেট্রোল যত পরিবেশের জন্য কম ব্যবহার হবে তত পরিবেশ ক্ষতি কম হবে কারণ পরিবেশের জন্য ধোঁয়া পেট্রোলের ধোঁয়া তারপরে যে কোনো ধোঁয়া খুব ক্ষতিকারক বিশেষ করে গাছ আর গাছ ক্ষতি হলে আমাদের পৃথিবী ধ্বংস হতে বেশিক্ষণ লাগবে না তো সেক্ষেত্রে অবশ্যই জ্বালানির কম ব্যবহার করা দরকার পেট্রোলের দাম কমানো দরকার বাইকিংয়ের বদলে সাইকেলিংটা ইউস করা খুবই দরকার আর আমি তো সেটাই মনে করি কিন্তু সবার তো সব কিছু সমান হয় না আমার ব্যক্তিগত মন্তব্যে আমি জানি যে যত কম ব্যবহার করা হবে পেট্রোল পরিবেশ তত ক্ষতি কম হবে কিন্তু সবার প্রয়োজন থাকে